ভারতের সরকারি ভাষা বলতে বাংলা ভাষা আরও অন্যান্য ভাষা আছে সেগুলি হলো হিন্দি ইংলিশ গুজরাঠি মারাঠি চীনা ভাষা আরও সব অনেক কিছুই হাসে কিন্তু আমরা বাংলা ভাষাকেই মানি এবং বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষাকে গর্ব করি বাংলা ভাষা নিয়ে আমরা গর্জে উঠি কারণ আমাদের ভারতের বাংলা ভাষাকেই আমরা সবাই ভালোবেসে থাকি আরও সেসব যেসব ভাষাগুলি আছে সেসব ভাষায় মানুষও কথা বলো যেমন হিন্দি ভাষা হিন্দি ভাষা অনেকেই পছন্দ করে এবং অনেকেই বলে কারণ আপনি কোথাও একটু বায়রে গেলে সেখানে কিন্তু অনেকই বাংলা ভাষা বোঝে না কারণ তারাই হিন্দিতেই কথা বলে এবং কিন্তু আমরা কী করি আমরা বাংলা ভাষাটাই ভালোবাসি এবং বাংলা ভাষাটাকে নিয়ে গর্ব করি আরও যেসব চীন ভাষায় চীন দেশে ওদের সব ভাষা চাইনিস ভাষা ওরা কিন্তু সেই চীন দেশে চাইনিস ভাষাই বলে কিন্তু বাংলা ভাষা বুঝতে পারে না এবং তারা বাংলা ভাষায় কথা বলতেও পারে না হিন্দি ভাষায় যদিও বা কথা বলে কিন্তু বাংলা ভাষাটা তারা বিশাল জটিল ভাবে তারা বাংলা কথা একবারেই বলতে পারে না আমরা যেমন ভারতীয়রা একটু আধটু ইংলিশ বলতে পারি এবং হিন্দিও প্রায় ভারতীয়রা প্রায়েই হিন্দি কথা বলে আর হিন্দি কথা বুঝতেও পারে এক এক ভারতে ভারতীয়রা রয়েছে তারা হিন্দি কথা মানে বলতে না পারলেও যে কথাটা বলচে তারা ঠিক বুঝতে পারে যে না এই ভাষাটা ওরা হিন্দি এই এই কথাটা বলছে কিন্তু চীন দেশে মেয়েরা আমরা যদি বাংলায় কথা বলি ওরা কিন্তু বুঝতে পারবে না যে এটা বাংলাটা কী ভাষায় বলছে তাই আমরা মনে করি যে বাংলা ভাষাটি খাঁটি এবং আমরা বাংলা ভাষাকে গর্ব করি এবং বাংলা ভাষায়কে প্রচুরই শ্রদ্ধা করি এবং ভালোবাসি